পাখি খুব ভালো একটা প্রাণী যাকে সব মানুষই পছন্দ করে তেমনি আমিও একটা পাখি পছন্দ করি যেমন অনেক পাখিই আছে টিয়া পাখি দয়েল পাখি ময়না পাখি কোকিল অনেক পাখিই আছে কিন্তু শহরে এসব পাখি দেখা যায় না কারণ শহরে গাছপালা খুবই কম তো গাছপালা কম বড়ো বড়ো যে গাছপালা ছিলো সেগুলোকে কাটা হয়েছে কাটার পরে বিল্ডিং হয়েছে বড়ো বড়ো বিল্ডিংয়ে তো তারা বাস করতে পারবে না সেই জন্যে গাছপালা না থাকলে পশু পাখি কখনোই দেখা যায় না কিন্তু শহরে অঞ্চলে বেশিরভাগ পাখিই দেখা যায় না কিন্তু গ্রাম অঞ্চলে অনেক বিষয় পাখি দেখা যায় যেমন আমি শহর থেকে একবার শু আমি একবার ঘুরতে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি তার বাড়ি গ্রামে সে আমার সাথেই পড়াশুনো করে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম মানে তার বাড়ি ঘুরতে গিয়েছিলাম তো গ্রামের দিকে গিয়েছিলাম গিয়ে অনেক পাখি দেখেছিলাম যেমন শালিক পাখি কো কোকিল টিয়া ময়না ঘুঘু আরও বিভিন্ন পাখি আছে সেগুলোর নাম আমি জানি না কিংবা আমার মনে নেই দেখেছিলাম অনেক পাখি যা পাখি খুবই ভালো পাখি অনেকে পোষে কিন্তু অনেকে পুষতে পারে না পাখি সত্যি খুবই ভালো যেমন শহরের দিকে তো পাখি দেখা যায় না শহরের দিকে খুবই কমই দেখা যায় দেখা গেলে যেতে পারে কাকটাকেই শহরের দিকে দেখা যায় কাক আর শালিক পাখি কারণ শহরে বড়ো বড়ো বিল্ডিং আর বিদ্যুৎ ছাড়া আর কিছু নেই যেমন গ্রামের দিকে যেমন গাছপালা ইটাও ইত্যাদি সবই আছে শহরের দিকে কিন্তু তা নেই শহরের দিকে শুধু বড় বড় ফ্ল্যাট বাড়ি বড় বড়ো বিল্ডিং এই সবই আছে তো গ্রাম অঞ্চলের থেকে শহরে সবথেকে কম জিনিসই আছে যেমন চিড়িয়াখানাতেও অনেকে অনেক কিছু আছে পাখি ময়ূর অনেক কিছুই আছে যেমন নিজের পছন্দ অনুযায়ী আমি অনেক জিনিসই দেখেছি তেমন আমি একবার ঘুরতে গিয়েছিলাম সুন্দরবনেও আমি গেছি সেখানেও কত পাখি পাখি সে দেখার মতো দেখলে চোখ মন জুড়িয়ে যাবে যেন মনে হবে যে না এখানে থেকে যাই আর বাড়ি ঘর ধরে শহরে গিয়ে লাভ নেই এখানেই থাকে এদের সাথেই কাটায় কিন্তু কিছু করার নেই তারা তো আমাদের ভাষা বোঝে না তাদের সাথে যদি তারা যদি আমাদের ভাষা বুঝতো তাহলে নিশ্চয়ই আমাদের সাথেই থাকার জন্যে এ হতো তো আমরা তো তাদের ভাষা বুঝি না তারা কি কী ওরা আমাদের সাথে থাকবে কারণ মানুষ মানুষের এখন সঙ্গী হয় না কিন্তু পশু পাখি এরা অনেক সময় মানুষের সঙ্গী হয় তেমনই যেমন ধরো একটি টিয়া পাখি ময়না পাখি এ এই দুটো পাখির মধ্যে তফাত হল একটাই টিয়া পাখির সুন্দর কথা বলে ওকে যা বলবে ও তাই রিপিট করবে কথা বলবে ময়না পাখিও তাই ওদেরকে যদি সেভাবে প্রস্তুতি দিয়ে প পোষা হয় তাহলে ওরা পোষ মানবে তোমার কথা শুনবে তোমায় তুমি যা বলবো তাই করবে তেমন পশু পাখি শ শখের জিনিস সেগুলো শখের জিনিস মানে অনেক অনেক ভালো লাগে জিনিসগুলো বাড়ির বাড়িতে থাকা কিংবা বাড়ির ঘর দোরে থাকাও অনেক ভালো নিজের সঙ্গী সাথী হিসেবেও তাদেরকে পাওয়া যায় তাদের সাথে খেলাধুলো সবই করা যায় সঙ্গী সাথী তেমন পাখি একটা খুব ভালো জিনিস আমার তো খুব পছন্দের জিনিস পাখি আমার খুব পছন্দের জিনিস যদি শহরে না থেকে যদি গ্রামের দিকে থাকতাম ভালো হতো কিন্তু কিছু করার নেই গ্রামে তো আমাদের এ নেই শহরেই আমাদেরকে তো বাস করতে হবে তো আমি অনেকবার গেছিলাম গ্রামের দিকে মানে ভালো ছুটি ছাটাতে আমি অনেকবার গেছিলাম গ্রামের দিকে অনেক আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে আমার না খুব ভালো লেগে পাখি তা ও আমাকে নিয়ে গিয়েছিল সুন্দরবনের দিকে ঘুরতে ঘুরতে গিয়ে দেখছিলাম অনেক পাখি সে পাখি দেখলে মনে হবে কি যে ওখানে থাকি আর রে করবো না পাখি নিয়ে থাকবো আর আসবো না এমন একটা ভাব কিন্তু পড়াশুনা এগুলোও তো নিতে হবে পছন্দের জিনিসের সাথেও তো মানিয়ে চলতে হবে সেই জন্যে পাখিটা নির্দিষ্টভাবে এ করা যায় তো পাখি সবথেকে বেটার জিনিস পাখি আমার খুব ভাল লাগে তেমনি পাখি আমার খুব পছন্দেরও জিনিস পাখি সবারই পছন্দের জিনিস কোন মানুষটা নেই যার পছন্দের নেই সব পৃথিবীর স সব মানুষেরই পছন্দের জিনিস থাকে যেমন কারোর পশু পাখি পশু তো অনেকেরই পছন্দের থাকে কিন্তু অনেকের পাখিও পছন্দের থাকে পছন্দের পাখিও তারা এ করে টিয়া পাখি ময়না পাখি কোকিল এদেরকে দেখলে মনে হবে কি সত্যি এদেরকে দেখার মতো কারণ ওদের আলাদাই এ মানুষের থেকেও ওদের আলাদা ডাক ওদের গলার কণ্ঠ এগুলো আলাদাই একটা এ ওগুলো আলাদা একটা আনন্দ তাই সেগুলো আলাদা আনন্দ একটা আনন্দ মানে পাখিদের সুর কিংবা ওদের সাথে খেলাধুলো করলে নিজেরই একটা আনন্দর বিষয় কারণ সে তো সে তো আর বোঝে না সে মানুষের সাথে সে যদি মানুষের সাথে মিশে যায় সেই মানুষ তাকে ভালোবাসে বলেই সে তার সাথে মেশে তেমনই পাখি টিয়া পাখি সবথেকে ভালো কারণ সে মানুষের কথা মত মানুষকে কথা বলতে পারে মানুষের মতো মানুষের মতো কথা নকলও করতে পারে তেমনই অনেক ক্ষেত্রেই টিয় পাখি অনেকেই হয় অনেক ক্ষেত্রে আমার তো টিয় পাখি খুব ভালো লাগে তেমন টিয় পাখি অনেক সময় আমি তো আমি তো একবার একটা টিয়া পাখি ধরেছিলাম তো ধরার পরে সেই টিযয়া পাখিটা বেশি দিন হয়নি আমি তাকে ছেড়ে দিয়েছিলাম কারণ পশু পাখি ধরে আটকে রাখার মতো আটকে রাখলে তো তাদের স্বপ্নটা তাদেরও তো নীল আকাশে একটা ওড়ার মতো একটা স্বপ্ন থাকে না যে তারা সবাই নীল আকাশে একসাথে উঠবে তাকে যদি হপ করে মানে হঠাৎ যদি কেউ ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রাখে তা তো কখনও হয় না কারণ মানুষকে যেমন এক জায়গায় বন্দি করে রাখা যায় না তেমনই পাখিকেও তেমনভাবে বন্দি করে রাখাটা উচিত নয় অনেকে বাড়ি পাশি পাখি পোষে কিন্তু ওরমভাবে পাখি পোষা উচিত নয় কারণ তাকে তো তোমরা বন্ধ করে রেখেছ তাকে তো তাকে ন তারা নীল আকাশে ওড়ার কথা সেখানে তাকে তোমরা খাঁচাই বন্ধ করে রেখেছ এটা কি উচিত উচিত নয় তো যেমনই পাখি পোষা একটা ভালো জিনিস পাখি সবথেকে চোখের জিনিস তেমনই পাখি পুষ পোষা ভালো কিন্তু ওরকম আটকে রেখে পোষা উচিত নয় ছেড়ে পোষা উচিত যে পাখি ছেড়ে পোষা যায় সেই পাখিতেই একমাত্র এ হয় কারণ সব সমময় সব পশু পাখির তো সমান হয় না তেমনই অনেক পশু পাখি বাধা মানে বন্ধ ঘরে থাকতে পছন্দ করে অনেক পাখি বন্ধ ঘরেও থাকে আবার অনেকে বন্ধ ঘরে থাকতে পছন্দ করে না তারা খোলা হাওয়ার মধ্যে নীল আকাশে উঠতে চায় তেমনই পাখি যেমন সবথেকে পোষা পাখি বলতে গেলে বন্দি থাকা পাখি বলতে গেলে টিয়া পাখি ককি এই টিয়া পাখি ময়না পাখি এই দুটো পাখিই বেশিরভাগ মানুষ পোষে কারণ ওরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যায় মানুষের কথা শোনে মানুষের সাথে মানুষের হাত পোষ মেনে যায় আর ওরা মানুষের ভালোবাসা পেতে চায় সেই জন্যে পাখি সবথেকে দুই এই দুটো পাখিই বেশিরভাগ পোষ মানে হ্যাঁ আরে একটা পাখি আছে যেটা হলো কাকাতুয়া কিন্তু কাকাতুয়া পোষ মানাতে কাকাতুয়া ময় না পোষ মানতে অনেক টাইম লাগে কিন্তু টিয়া পাখি বেশি টাইম লাগে না পোষ মানাতে তো টিয়া পাখি সবথেকে ভালো পাখি তো টিয়া পাাখির মধ্যে অনেক তফাৎ আছে টিয় পাাখি যেমন ধরো ও মানুষের সাথে মিশতে হয় মানুষ যা বলে তাই করে মানুষের সাথে মানুষের যেভাবে মানে ও যাকে একবার মন থেকে মালিক বলে মেনে নেবে ও তার কথাই সব কিছু করতে পারে যদি বলা হয় ঘুমো তা ঘুমোবে খেতে বললে খাবে যা করতে বলবে মোটামুটি টিয়া পাখি তেমনই করবে তাই সেই জন্যে গ্রাম অঞ্চলের দিকে বেশিরভাগ পশু পাখি মানে বেশিরভাগ পাখি দেখা যায় কারণ শহরের দিকে তো গাছপালা নেই গ্রামের দিকে বড়ো বড়ো গাছ আছে বা তারা সেখানে বাসা বেঁধে থাকে কারণ মানুষ যেমন ঘর বাঁধতে গেলে যেমন জায়গা প্রয়োজন হয় ওদেরও তেমন এক ঘর বাসা বাঁধতে গেলে ওদের একটা বড়ো গাছ প্রয়োজন হয় যে গাছে মানুষের নজর না যায় মানে ওরা ধরো ডিম পারবে ডিমটা ধরো কারও চোখে পড়লে সে তো নষ্ট করবে কিংবা সে তো নেওয়ার চেষ্টা করবে তেমনই পাখি হলো একটা শখের জিনিস তেমন পশু পাখি যে যে জায়গায় নজর পড়বে না ওরা সেই গাছেই বেশিরভাগ বাসা বাঁধে তো কোন মানে যে গাছ কাটবে না মানে কাটবে না ঝুরবে না কিছু করবে না আর কি সেই গাছটাতেই পাখিকে পোষ সেই এতেই পাখি আর কি বাসা বাঁধে কারণ মানুষের নজরের থেকে ওরা আড়ালে থাকে কারণ ওরা মানুষকে ভয় পায় সেই জন্য কিন্তু ওরা নিজেদের মধ্যে নিজেরা খুবই ভালো কিন্তু মানুষ সবথেকে ভয়ের জিনিস পশু পাখির যদি সবথেকে ভয়ের জিনিস থাকে সেটা হলো মানুষ কারণ ওরা পশু কারণ অনেক মানুষ আছে যে পশু পাখি ধরে ধরে খায় পশু পাাখি মেরে ফেলে পুষতে পারে না পোষার নাম করেও পুষতে পারে না তেমনই পশু পাখি পোষাক ভালো জিনিস পশু পাখ পশুর পোষা যেরকম ভালো জিনিস পশুকে পাখিকেও তেমন পোষ মানাতেও খুব ভালো কিন্তু ওরা মানুষকে সবথেকে বেশি